প্রত্যেকটা মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাদের শরীরের মানসিক সুস্থতা এবং সামগ্রিক সুস্থতাকে বজায় রাখা তা সেটার জন্য আমাদের প্রয়োজন আমাদের খেলা খেলাধূলা করা সেই খেলাধূলার প্রয়োজনটা এটাই যে আমাদের এলাকাতে বা যে কোনো জায়গায় গিয়ে আমরা দিনে একটু হলেও ক্রিকেট ফুটবল কাবাডি যে কোনো ধরনের খেলাধূলা আমরা করে যাতে আমাদের মানসিক সুস্থতা স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সামগ্রিক সুস্থতা আমরা বজায় রাখতে পারি সেই নিয়ে আমাদের এখানে চেষ্টা করেছি অনেকবার খেলা দেওয়ার তো সেই ক্ষেত্রে আমাদের খেলাধূলার প্রোগ্রামের মধ্যে রয়েছে ক্রিকেট ক্রিকেট প্রতিযোগিতা ক্রিকেট খেলা তারপরে রয়েছে কাবাডি প্রতিযোগিতা কাবাডি খেলা তারপর রয়েছে আমাদের সর্ব সেরা প্রিয় হচ্ছে ফুটবল প্রতিযোগিতা যেটা দিয়ে প্রত্যেকটা মানুষের উচিত নিজেদের শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতাকে বজায় রাখা খেলাধূলার মাধ্যমে